আমি কোনও যখন রেসিপি তৈরি করি সেটা তো স্বাদের জন্য করি সেটা যাতে খেতে খুব ভালো হয় বাট আমি যখন কোনও রেসিপি করি কিছু কিছু অনুসরণ করি মানে রেসিপিটা তৈরি করতে কী কী লাগে আবার আমি কিছু নিত্যনতুন ট্রাইও করি যেমন আমি কিছুদিন আগে একটু একটা পরোটার ডিশ তৈরি করতে ইচ্ছা হয়েছিল সেটা হচ্ছে আমার সোয়াবিনের পরোটা কিন্তু সোয়াবিনের পরোটা কী করে করবো সেটা ভাবছিলাম ভাবছিলাম বিভিন্ন ধরনের ভিডিও দেখে আমার মনে হলো আমি একটু সোয়াবিনের পরোটা তৈরি করি তা আমি কী করেছি সোয়াবিনগুলোকে জলে ভিজিয়ে রেখে সেটাকে আমি আদা রসুন ধনেপাতা কাঁচালঙ্কা সমস্ত কিছু তার মধ্যে পিঁয়াজ দিয়ে সেটাকে মিক্সার গ্রাইণ্ডারে দিয়ে ভালো করে পেস্ট তৈরি করেছি সেই পেস্টটাকে আবার কড়ায় দিয়েছি কড়ায় তেল দিয়ে পেস্টটাকে ভালো করে নাড়িয়েছি নাড়িয়ে শুকনো শুকনো করেছি করে সেটাকে ময়দার মধ্যে পুর করে সেটাকে রুটির মতন করে বেলে সেটাকে তেলের মধ্যে ভেজে করেছিলাম এবার কিন্তু আমি বাড়িতে জানাইনি যে এটা এটা কীসের পরোটা সেটা আমি আমার বাড়ির লোককে খেতে দিই এবং বাড়ির লোক খেয়ে কিছুতেই বুঝতে পারে না যে ওটা সোয়াবিনের পরোটা ওটা সবাই ভাবছে যে ওটা চিকেন পরোটা কি কখনও ভাবছে বাঁধাকপির পরোটা কিন্তু কেউ রেসিপিটাকে আমি কাউকে বলিনি সবাই খেয়ে খুব ভালোই বলেছে ইভেন সেই যখন ওই মিশ্রণটি ছিল অনেকটা বেঁচে গেছিল পরোটা করার পর সেটা দিয়ে আবার আমি কী করেছি পকোড়া স্টাইলের ভেজেওছি ভেজে সবাইকে দিয়েছি সেটাও খেতে অসাধারণ হয়েছিল এইভাবেই আমি নিত্যনতুন রেসিপি ট্রাই করে থাকি